আমি বিয়ের পর যখন নতুন বাড়িতে এলাম তখন আমার বাড়িতে ছুরি ছিল না কিন্তু আমার বাড়িতে সবাই বঁটি দিয়েই সবরকম কাজ করে আনাজ কাটা সবজি কাটা যা যাবতীয় যা কাটাকুটির ব্যাপার ওরা বঁটি দিয়েই কাটে কিন্তু আমি তো বঁটি ব্যবহার করতে পারতাম না আমি ছুরি দিয়েই সবকিছু করতে পারি সহজেই এবারে তাই জন্যে আমার বাড়ির সবাইকে বললাম যে আমার জন্যে একটা ছুরি এ কিনে এনে দিন তখন বাড়ির লোকেরা কোনোমতেই রাজি হতে চাইলো না যে আমরা তো সারা সব দিন বঁটি দিয়েই সবজি কাটি তো বঁটি দিয়েই কাটতে হবে কিন্তু আমি সেইটা পেরে উঠতে পারলাম না তাই আমার স্বামীকে বললাম যে আমার জন্যে একটা ছুরির সেট কিনে এনে দাও তাহলে আমার তাহলে সুবিধে হবে নাহলে দিনরাত তোমার বাড়িতে লোকের সঙ্গে আমাকে কথা শুনতে হবে যে বউমা এই কাজটা করতে পারছে না এইটা কাটতে পারছে না ওইটা পারছে না বলবে আমার স্বামীকে বলতে আমার স্বামী একটি ছুরির সেট কিনে এনে দিল ছুরির সেটটি কিনে দিয়ে এনে দেওয়ার পরে আমি সহজেই সমস্ত রকম আলু পিঁয়াজ আরও গাজর সমস্ত কিছু যে সবজি সেই সবজি যেতিকে কেটে ভালো করে সহজেই রান্নাবান্না করে করতে লাগলাম তখন আমার বাড়ির সবাই আমাকে খুব ভালো বললো যে তুমি এত দিন বঁটির জন্যই সবকিছু করতে পারছিলে না এখন ছুরির জন্যই সবকিছু করতে পারছো আমি বললাম হ্যাঁ আমার ছুরিতেই আমি অভ্যস্ত